আমার বাড়িতে বড়ো জলাশয় রয়েছে যেখানে প্রচুর মাছ রয়েছে মা ছিপ ফেলে মাছ ধরেন বাবা জাল ফেলে মাছ ধরেন এগুলোই ছোটো থেকে দেখা ছোটোবেলা থেকে সেইভাবে মাছ ধরা শেখা নয় শুধুমাত্র এই মাছ ধরা দেখাটাই হয়েছে তাই মাঝে মধ্যে বাড়িতে খাওয়ার জন্য ছিপ নিয়ে পুকুর ধারে বসে যায় মাছ ধরা আমার খুব পছন্দ মাছ ধরাটা খুব মজার যখন ছিপে একটা মাছ ওঠে ভীষণ আনন্দ হয় আমি মজা পাই ছোটো বেলা থেকেই মাছ ধরতে যাওয়া বলতে শুধু বাড়িতে নিজেদের জলাশয় এভাবে মাছ ধরেছি একবার বাড়িতে কেউ ছিল না যে কারণে জাল ফেলেও মাছ ধরেছি বড়োদের কাছ থেকে দেখে দেখেই এই কৌশলগুলো শিখেছি এখন অনেক সময় জাল ফেলার চেষ্টা করি কারণ বাড়িতে পুরুষ মানুষ সব সময় থাকে না তাই নিজেরা চেষ্টা করি জাল ফেলে মাঝরাতে ঘরে রান্নার জন্য অন্য কিছু নয়